এটা কি নবদ্বীপ কলেজ হ্যাঁ আমার অ্যাকচুয়েলি মেয়ে মেয়েকে ভর্তি করাব ওখানে হোস্টেল বা খাওয়া দাওয়ার কী কীরকম কী

হ্যাঁ যাব কিন্তু কীরকম কী খরচা পড়বে বললে ভালো হতো আর কি সায়েন্স হ্যাঁ বিএসসি নার্সিং ও ওটাই জানার ছিল তারপর খাওয়া দাওয়া খেলাধুলো ওই সব কিছু হয় হ্যাঁ বুঝলাম হ্যাঁ জানার ছিল আপনারাই আনতে আসবেন না আমাদের ফ্যামিলি দিতে যাবে কলেজে না না সেটা কথা নয় আমরা আমি জিজ্ঞাসা করে নিলাম আর কি আচ্ছা ঠিক আছে